আমাদের এলাকায় ভারতের জাতীয় খেলা শেখানো হয় কুস্তি এবং কবাডি এবং সঙ্গে দাবা খেলাও শেখানো হয় মানুষজন সেটা টাকা খরচ করে শিখতে আসে আমার মনে হয় না যে অন্য অন্য অন্যান্য জায়গায় বা অন্য রাজ্যে এরকম খেলা শেখানো হয়